দার্জিলিংয়ে ঘুরতে যাই ঘুরতে গেলে সূর্য যখন উঠে উঠলে উঠতে মতো সূর্যের টেস্টটা কত সুন্দর লাগে সেই সময় ফটোটা তুললে ভালো লাগে তা এরকম একসাথে ঘুরতে যাই সবাই ফটো তুলছে দেখছি ফটো তুলে এ ওর পাঠায় ও এর পাঠায় সবাই দেখে ভালো লাগে এই সময় ফটো তুললে ভালো লাগে যখন সূর্যটা উঠছ উঠলে উঠতে যখন ফটোর সূর্যটা যখন ওঠে তখন রোদ হয় ফটোটা ভালো হয় এবার বেলা যখন শেষের দিকে যায় তখন বেলাটা লাল কলমা কালার হয় আর সেই সময় ফটোটা তুলতেও খুব সুন্দর লাগে এবার আমি তো অত বুঝিনি ফোনের সম্বন্ধে ফোন জানি না ছেলেমেয়েরা যায় জানে ওরাই ফটো তুলতে বলে এ যে আমরা ওইখানটা দাঁড়াচ্ছি বেলাটা একদিকে চড়ে শেষ হয়ে আসে বেশি ডুবে গেলে তো ফটো তুললে অন্ধকার লাগবে ভালো লাগবে না খুব সহ বেলা দুটোর দুটোর আগে তো ফটো তুলেও ভালো লাগবে না বেলাটা যখন উঠবে উঠে একটু আলো হয়ে যাবে তখন ফটোটা তুলে ভালো লাগবে আর বেড়াতে যাচ্ছি দার্জিলিংয়ে বা কোনো দীঘায় দীঘায় বেড়াতে যাচ্ছি ভালো লাগবে সূর্য ভালো আছে ফটোটা তুললে ভালো লাগবে দেখতে ছেলেমেয়েরা বলে ও মা এখানে দাঁড়াচ্ছি তুমি দূর থেকে ফটোটা তুলে দাও তো আমরা ফটোটাতে তুলে দিবার ভালো হচ্ছে কী কী হচ্ছে অত বুঝি না ফটো তুলছি ওরা দেখে ফটো তুলেছি ভালো লাগছে এবার ওরায় ফটো কী স্ক্রিনশট মারে কী সব মেরে ফটোটা ভালো করে দেখতে ভালো লাগে ওইভাবে করে বাচ্চারা করে আমরা তো আর ওই সম্বন্ধে জানি না তার বলে ফ অনেকে বলে যে বেলা ডুবে যায় যখন কলমা কালার মতো দেখতে লাগে তখন ফটোটা তুললে ভালো লাগে দেখতে ফটোটা লাল হয়ে থাকে ফটোটা দেখতে খুব সুন্দর লাগে তখন ও বাচ্চা কাচ্চা তোলে বা অনেক মানুষ বেড়াতে যায় ঘুরতে যায় তখন ওই সব ফটো টটো তোলে এ না এ না না